হ্যাঁ পশুপালনের সাথে সম্পর্কিত মানে পশু পালন পশু আমাদের কিছু পশু আছে বেশি নয় দু একটা গরু ছাগল কিন্তু পশুপালনকে করলেন আইন আইন বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে আইন আছে আবার আইন নেই যেমন সব মানুষ আইনের সঙ্গে পশুপালন করে না বা পোষে না আইন বলতে বোঝায় যে যে কোনো ধরো আমার একটা পশু আমার একটা গরু লোকে ধান খেয়েছে তখন হয়তো সে মেরে ফেললো বা আমি যখন মাঠে নিয়ে আমি দুটো গরু নিয়ে মাঠে গিয়েছিলাম মাঠে থেকে গরু দুটো নিয়ে আসছি বেশ একটা বড়ো লরি এসে গরুটাকে চাপা দিল দিয়ে মেরে দিলো আমি আমি যাচ্ছিলাম আমার সাইড দিয়ে এক সাইড দিয়ে বাম সাইড দিয়ে নিয়ে যাচ্ছিলাম গরুটাকে কিন্তু গাড়িটা খুব রানিং ছিলো যেহেতু গাড়িটা এসে চাপা দিয়েছিল গরুটাকে দিলে গরুটা মেরে মারা গেছে তখন আমি বললাম থানায় গিয়ে যে আমার গরুটাকে ওনারা অন্যায়ভাবে হত্যা করেন তখন সেই সম্পর্কে তখন থানা থেকে আইন হিসেবে তারা তখন কেস লেখে এটা একটা আইন বা কৃষক কৃষক বলতে যারা অনেক অনেক গরু পোষেন তাদের কৃষকই বলে যেমন প্রাণীর কল্যাণ প্রাণীর কল্যাণ মানে প্রাণীর ভালো খাওয়ানো খাওয়ানো ঘাস খড় ভুসি খোল এগুলো খাওয়ানো যত্ন সহকারে বড়ো করা ইত্যাদি এবং সমস্যা সমস্যা বলতে বোঝাচ্ছে যে প্রাণীর কোনো বড়ো ধরনের কোনো অসুখ হলো রোগ হলো যেমন পেট ফুলেছে সমস্যা একটি রোগের সমস্যা হয়ে গেছে তখন আমার তো এক দুটো তখন আমাদের গ্রামের যারা গ্রামের যাদের অনেক অনেক পশু আছে তাদেরকে গিয়ে বলবো যে গরুর এরকম হয়েছে কেন একটু দেখো তখন তারা বললো যে গরুর পেট ফুলেছে তখন ডক্টরের কাছে ফোন করলাম ডক্টর আসলো ডাক্তার এসে তখন ইঞ্জেকশান বা ভ্যাকসিন দিল দিলে গরুটাকে ভালো হয়ে গেলো একটা সমস্যা পরা পরামর্শ মানে গ্রামের ভাইদের কাছ থেকে পরামর্শ নিই তাই ইউটিউব চ্যানেল বলতেও সব কিছু জানি না বা বুঝি না আর সংবাদপত্রেরও নিবন্ধন আমরা নেই অতটা সংবাদপত্রও আমরা খোঁজখবর নিই না বা পরামর্শ বলতে আমাদের যাদের বেশি বেশি পশু আছে তাদের গ্রামের লোকেদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে যে গরুটাকে দেখো খাচ্ছে না কেন এরকম কেন করছে গরুটা শুয়ে আছে বা ছাগলগুলো খাচ্ছে না নিজ্ঝুম হয়ে পড়ে আছে তখন বললো তোমার গরু বা ছাগলের খুব সমস্যা দেখা দিয়েছে রোগ হয়ে গেছে ডক্টরের কাছে যাও ইঞ্জেকশান বা ভ্যাকসিন দেবে দিলেও ওর ভালো হয়ে যাবে তখন আমরা তখন সেই ডাক্তারের কাছে যাই বা বাড়িতে যখন বড় গরু নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যায় তখন ডাক্তারের ফোন করলে ডাক্তারবাবু আমাদের ঘরেতে আসেন এসে দেখে গরুগুলো গরুগুলো শুয়ে আছে তখন তার ভ্যাকসিন বা ইঞ্জেকশানের দ্বারা ওষুধ দিয়ে তাদের কোনো রোগ হলে সমস্যা দূর হয়ে যায় অ্যাকচুয়ালি আমরা সংবাদপত্র নিবন্ধন নেই আর ইউটিউব চ্যানেল বলতে ইউটিউব চ্যানেল থেকেও আমরা কোনো কোনো কিছু নিউজ সম্বন্ধে আমরা জানি না বা অনুসরণও জানি না যেটুকু আমরা বুঝি যে আমাদের গরুর কিছু হলে আমরা ডাক্তারবাবুকে বলি বা আমাদের গ্রামে যাদের বেশি বেশি পশুপালন আছে পশুপালন করছে যাদের গরু আছে তাদেরকে আমরা জানাই যে গরুর কী হয়েছে দেখো এটুকু আমরা জানি